হ্যাঁ আমি রেস্টুরেন্ট আপনি রেস্টুরেন্ট থেকে বলছেন বলছি আমার এখানে বন্ধুদের একটা জন্মদিন পড়েছে পার্টি পড়েছে তো কিছু খাবার অর্ডার দিতাম কী কী পাওয়া যাবে না আমি মানে খাবার পছন্দ করি না না না আমি নেবো না আমার আমার খেলে ওটা শরীর খারাপ করবে আমার ভালো লাগে না আমার হচ্ছে বিরিয়ানি যদি ওই সব থাকে তাহলে বলুন

কাল কালকের মধ্যে লাগবে কালকে বিকেলে না না বিকেলে বিকেলে না অনলাইনে পেমেন্ট করবো অর্ধেক আবার ক্যাশও দেবো আমার কাছে পুরোপুরি সব নেই টাকাটা নে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি